হ্যালো দিদি আমি ওই আপনার দোকান থেকে প্রত্যেকবারই তো মাল নিই এবারে আপনি কী কী তুলেছেন হ্যাঁ হ্যাঁ ওই শাড়ির বিষয়েই কথা বলব বলে আপনাকে ফোন করেছি আপনি এবারে কী কী শাড়ি তুলেছেন ও ওই ব্রোকেট সিল্কটা তোলেন নি এবারে হ্যাঁ ওই বালুচরি হ্যান্ডলুম আর ব্রোকেট সিল্কের মানে বারো পিস করে যদি আমি নিই তাহলে মানে কত করে পড়বে আপনার কাছে একটু বলুন আমি বালুচরি বললাম ওও তো বলছি আপনি কি মার্কেটের প্রাইসের থেকে একটু কম করতে পারবেন তার জন্যই তো আপনার মানে বড়ো বাজারের দোকানে ফোনটা করা আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তালে ঐ হ্যান্ডলুম শাড়ির দাম কত নেবেন আচ্ছা আচ্ছা আচ্ছা তাহলে কোন টাইমে গেলে আপনার দোকানে পাওয়া যাবে বলুন সব একসাথে আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি ওই বারো পিস করে সবকটা শাড়ি যেগুলো বললাম ওইগুলো সব রাখবেন আমি একবারে আপনাকে পেমেন্ট করে নিয়ে নেব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখছি তাহলে